হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখনও ও সত্তর হাজার টাকা করে ভরি যাচ্ছে আপনার কি লাগবে হ্যাঁ হ্যাঁ ছাড় তো পাবেন খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন কোনো ব্যাপার নেই হ্যাঁ হ্যাঁ এখন তো অফার চলছে এখন টোয়ান্টি পারসেন্ট ছাড় আছে হ্যাঁ হ্যাঁ আসুন সুন্দর সুন্দর গহনা পাবেন হ্যাঁ হ্যাঁ পাবেন

আমনি আনি এখানে আসুন দেখুন ব্যাপারটা বুঝুন খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন একশো পারসেন্ট ক্যারেট গোল্ড